আমি যখন ইনফিনিক্স এস ফোর ফোনটা কিনেছিলাম তখন দেখেছিলাম যে এই ফোনটার ক্যামেরাটা প্রচণ্ড টাইপের ব্লার প্রচণ্ড ধোঁয়াশে ধোঁয়াশা ছবি ওটে আর মনে হয় যেন ফটোগুলো অনেক পুরোনো ফটোগুলো তো পরিষ্কার ছিলো না সামনের ক্যামেরাতে যখন ফটো তুলি দেখি যে সামনের ক্যামেরার ফটোগুলো হলুদ হলুদ আসছে দেখে মনে হচ্ছে সেই ছোটো পুরোনো ফোনগুলো ব্যবহার করছি ফোনটার দামটা মোটামোটি ছিলো তবে সবাই বলছিলো এই কম্পানিতে এই দামের ফোন কেনার থেকে অন্যর কম্পানির ফোন ভালো পাওয়া যেতো এই ফোনটার মানে কিছু খারাপ হয়ে গেলে আমাকে প্রচণ্ড সমস্যার সমুক্ষীন হতে হয় যেমন হচ্ছে পিডিএ খারাপ হয়ে যায় তখন আমি পিডিএ পাই না আমাকে নতুন করে অর্ডার করাতে হয় দোকানরা নতুন করে অর্ডার করে আনায় তার জন্য আমার অনেক খরচ বেশি হয়ে যায় ফোনটা খুব স্ক্রিন ভেঙে যায় হাত থেকে একটু পড়লে স্ক্রিন ভেঙে যায় একটু জোরে রাখলে বা ছুঁড়ে দিলে স্ক্রিনটা ভেঙে যায় আমি ভাবতে পারি নি এইভাবে স্ক্রিনটার প্রবলেম করবে আর উপর থেকে এর স্ক্রিন পাওয়া যায় না এটা একটা সমস্যা হয় যে এরকমভাবে সমস্যা হবে আমি ভাবতে পারি নি ফোনটার যে পেছনের ব্যাগটাতে একটা ল্যামিনেশান করা ছিলো দেখছি ল্যামিনেশনটা হঠাৎ করে নিজে থেকেই ফেটে গেছে নিয়ে ওর মধ্যে ধুলো ঢুকে গেছে ক্যামেরাটার মধ্যেও খুব ধুলো ঢোকে বারবার পরিষ্কার করতে দেওয়ার জন্য পিডিএ খুলতে খুলতে নষ্ট হয়ে গেছে ফটোটাও ভালো আসে না